ভারতের সরকারি ভাষা হিন্দি সঙ্গে বাংলা ভাষা কীভাবে কীভাবে তুলনা করতে বলে যেমন ভারতের সরকারি ভারতের সরকারি ভাষা হিন্দি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ভাষা হলো বাংলা বাংলা বাংলা ভাষায় বলে যেমন কেউ যেমন বলে যে আর আমাদের বাংলা আমাদের বাংলা কেউ কেউ হিন্দি ভাষা জানে যেমন হচ্ছে কি যে যে পানীকে জল আমাদের বাংলা ভাষায় বলি জল ওরা বেটাকে আমরা আবার কেউ হিন্দি ভাষায় বলে বেটা বেটা বেটি আর আমরা বলি ছেলে মেয়ে আগে বাংলা ছিলো না আগে সব হিন্দিই ছিলো এখন বাংলা ভাষায় বেশি সব মানুষ অভ্যস্ত তাই এখন বেশি বাংলাটাই আমাদের ইয়োতে চলে ভাষাতেই চলে